পর্যটকরা যখন এখানে আমাদের স্থানে আসে নানারকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে যেমন চ্যালেঞ্জের মুখে পড়ে আমাদের এখানে বিশেষ করে খাদ্যদ্রব্যও ঠিক তাদের মতো হয় নি আর পোশাক আশাকও পাওয়া যায়নি আর ওয়েদারের উপর একটা নির্ভর করে আমাদের এখানে যে ওয়েদার হয়তো কখনও রোদ কখনও বৃষ্টি নানা রকম ইয়োতে পড়ে যায় আবার খাবার দাবারও সঠিক মাত্রায় যেটি চায় সেটি পাওয়া যায়নি এবং বাসস্থানের জন্য ঘর দর খুব একটি ভালো নেই তাতে আবার নানারকম ছোটো ছোটো জীবজন্তুর উপদ্রব স্যানিটাইজ সঠিক ব্যবস্থা নেয় এসব নানারকম চ্যালেঞ্জের মুখে পড়ে বানানো শাখ দিয়ে নয়